আমি যেভাবে লেখকের উদ্বেগ বা নিজেকে নিয়ে সন্দেহ নিয়ে মোকাবিলা করি সেটি হল আমার লেখা যদি খারাপ হয় তাহলে আমি বারবার প্রচেষ্টা চালিয়ে যাই সেই লেখা যাতে সঠিক আমি লিখতে পারি কখনোই আমি হাল ছাড়তে পারি না আমি এইভাবেই মোকাবিলা করি আমি অনেকসময় অনুভব করি যে আমার লেখা খুব একটা ভালো নয় তবুও আমার পরিবার আমাকে লিখতে সমর্থন করে এমন কিছু জায়গা আছে যেখান থেকে আমি আমার লেখার প্রতিক্রিয়া পাই সেটি হল আমার সোশাল মিডিয়া প্ল্যাটফ্রম যেখানে আমি আমার লেখা পোস্ট করে থাকি সেখানে নানা ধরণের মানুষ তাদের মন্তব্য প্রদান করে আমাকে অনেক উৎসাহিত করে এছাড়াও আমার বাড়ির লোকও আমায় উৎসাহিত করে থাকে